পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক বা ঐ ঐতিহাসিক নিদর্শনগুলি হলো তার মধ্যে এক নম্বর দার্জিলিং এখানে বরফ পড়ে বরফের বৃষ্টি বা পাহাড়ি টয় ট্রেন চড়তে খুব ভালো লাগে তারপর আছে যেমন কালিম্পং ডুয়ার্স কোচবিহার রাজবাড়ি তারপরে আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে যেমন অনেক কিছু দেখার আছে মুর্শিদাবাদে হাজারদুয়ারী আছে হাজারদুয়ারীতে যেমন ইংরেজ আমলের অনেক কিছু দেখার জিনিস আছে বা রাজ রাজাদের জামাকাপড় ও বিভিন্ন জিনিসপত্র এইগুলি যেমন বাঁকুড়া বিষ্ণুপুর আছে যেমন পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় আছে অযোধ্যা পাহাড়ের যে ঝরনা সেই ঝরনার মনোরম দৃশ্য আমাদের খুব ভালো লাগে তারপর আছে জয়চণ্ডী পাহাড় তারপর জয়পুর ফরেস্ট আছে এখানেও খুব সুন্দর জায়গা যেমন বর্ধমান বর্ধমানও খুব ভালো জায়গা এখানে বর্ধমানের খুব আকর্ষণীয় জিনিস যেমন খেতে খুব সুস্বাদু সেটি হলো বর্ধমানের ল্যাংচা বা সীতাভোগ খুব বিখ্যাত আমাদের কাছে কামারপুকুর জয়রামবাটি যেমন আরেকটি খুব সুন্দর একটা ঘোরার জায়গা তারপরেই আছে আমাদের দীঘা দীঘাও খুব সুন্দর জায়গা সেখানে খাওয়াদাওয়া আনন্দ ও সুমুদ্রের ঢেউ খেতে খুব ভালো লাগে বকখালিও আছে এও খুব সুন্দর জায়গা আমরা অনেকবার পিকনিকে গিয়েছি সেখানেও খুব সুন্দর লাগে যেমন মন্দারমণি আছে সুন্দরবন তো আরও ভালো জায়গা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় জায়গা সুন্দরবন এখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় এছাড়াও কুমীর দেখতে পাওয়া যায় হরিণও দেখতে পাওয়া যায় তাছাড়াও অনেক পাখিও দেখা যায় এগুলি দেখতে আমাদেরও খুব ভালো লাগে কৃষ্ণনগর কৃষ্ণনগরও খুব সুন্দর একটা ঘোরার জায়গা কৃষ্ণনগরে যেমন ঘুরতে গেলে একটা নদীর যে দুটো জলের কালার এই দুই দুটোই এই দৃশ্যটা দেখতে আমাদের খুব ভালো লাগে খুব সুন্দর দৃশ্য এটা আর নবদ্বীপ আমাদের নবদ্বীপও ভালো জায়গা আমরা গিয়েছি খুব ভালো লাগে শান্তিনিকেতনও গিয়েছি শান্তিনিকেতন আরেকটা সুন্দর ঘোরার জায়গা শান্তিনিকেতনে হোলির সময়ে গিয়েছি খুব ভালো লাগে তারপর আছে তারাপীঠ আমাদের তারা মা এটা খুব সুন্দর জায়গা তারাপীঠ তারাপীঠ শ্মশান ঘুরতেও খুব ভালো লাগে তারপর আছে কলকাতা কলকাতাও খুব ভালো লাগে কলকাতায় আলিপুর চিড়িয়াখানাও খুব সুন্দর জায়গা আমারা ওখানে বাঘ হাতি ও বিভিন্ন রকমের পশু পাখি দেখে থাকি তারপর আছে জাদুঘরও আছে জাদুঘরেও অনেক কিছু দেখার আছে ইংরেজদের সব বিভিন্ন যেমন পলাশীর যুদ্ধের ম্যাপ আরও অনেক কিছু দেখি আমরা তারপরে আছে ডায়মণ্ড হারবার আমাদের নদীর ধার খুব সুন্দর জায়গা বেড়াতে যাওয়ার পক্ষেও খুব মনোরম পরিবেশ তারপরে আছে দুর্গাপুর এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেমন লৌহ ইস্পাত কারখানা আছে ও সাইট সিনও আছে এগুলো ঘোরার পক্ষেও খুবই উপযুক্ত জায়গা